হ্যালো হ্যাঁ

আপনি কোথা থেকে বলছেন ও বলুন দেখাশুনো বলতে কীরকম কাজ করতে হবে আমি

হ্যাঁ ওগুলো করে দেব কিন্তু আমি ওই জামাকাপড় ধোওয়া পরিষ্কার করা ওগুলো পারব না ওগুলো আমি করিনি

সে একবার আধবার করা যাবে কিন্তু সবসময় আমি ওষুধ খাইয়ে দেওয়া তারপরে খাবার খাইয়ে দেওয়া জল দেওয়া এগুলো পারব স্নান করিয়ে করিয়ে দেওয়া এগুলো পারব কিন্তু ওই জামাকাপড় ধোওয়া পায়খানা পেচ্ছাপ এগুলো পারব না হ্যাঁ হ্যাঁ ওগুলো পারব হ্যাঁ ওগুলো পারব ওগুলো পারব না অসুবিধা নেই হ্যাঁ মাসে আমি ছ হাজার করে নেব অসুবিধে নেই কিন্তু আমাকেও মাসে মাসে ছুটি দিতে হবে তো আমারও বাচ্চা আছে একটা ছেলে আছে পরিবার আছে না মাসে চারটে ছুটি চাই না আমি মাসে টানা মাসে টানা চারটে ছুটি নেব শেষের দিকে শেষের দিক

হ্যাঁ হ্যাঁ সেগুলো নিয়ে যাব না অসুবিধা নেই সেগুলো নিয়ে যাব

হ্যাঁ সামনের মাস থেকে ওই পনেরো তারিখ থেকে যাব কারণ আমি একটা বাড়িতে তো কাজ করি সেখানে তাহলে আমাকে বলতে হবে

হ্যাঁ পুরোটা বন্ধ করেই যেতে হবে আমি তাদেরকে বলে দেব পরের মাসের পনেরো তারিখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না বলতে হবে না আমার কিন্তু টাকাটা ছ হাজার টাকাই চাই আর পুজোর সময় কিন্তু ডবল চাই

শুনুন শুনুন প্রত্যেকটা মা বাবাই তার সবাই মা বাবার মতো আমি কি আর তাদেরকে দেখব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আমি ফোন করব

রেডি করে নিয়ে হ্যাঁ চলে যাব হ্যাঁ হ্যাঁ একটু দেখিয়ে দেবেন

হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি করে নেব খন হ্যাঁ হ্যাঁ রাখুন